হ্যাঁ একটা কাগজ এলাকায় আমার এলাকায় শিল্পকলা ও শিল্পকলার উন্নতিকে তুলে ধরে কারণ শিল্পকলা হল মানুষের একটা প্রকাশ বা তাদের চিন্তাভাবনা যেটা অন্যদের সাথে ভাগ করে নিতে আমার মনে হয় অনেকটা সাহায্য করে